উপন্যাস শেষের কবিতাটি পড়ার জন্য আমাকে অনেকেই বলেছিল এটি অতিমাত্রায় বিখ্যাত হয়েছিল আমাকে অনেকেই বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা শেষের কবিতা উপন্যাসটি একটি একবার পড়ার জন্য আমি পড়লাম আমার বিশেষ ভালো লাগেনি প্রথমেই দেখলাম যে এই গল্পের প্রধান চরিত্র ব্যারিস্টার অমিত বিলেত থেকে ব্যারিস্টারি পাস করে তিনি ভারতে ফেরেন এবং ভারত থেকে উনি শিলংয়ে ঘুরতে যান ঘটনাচক্রে বা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারি সেখানটা সেই অ্যাক্সিডেন্টের পরে লাবণ্য নাম লাবণ্য পার্শ্ব চরিত্র বা অন্যতম প্রধান চরিত্র তার সাথে পরিচয় ঘটে ঘটনাচক্রে লাবণ্যের বাড়িতেই তিনি থাকতে শুরু করে এবং লাবণ্যর সাথেই তার একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দিনের পর দিন দিন অতিবাহিত হতে থাকে এবং লাবণ্য ধীরে ধীরে বুঝতে পারে ব্যারিস্টার অমিত একজন রোম্যান্টিক জগতের মানুষ বাস্তব বাস্তব বোধ বুদ্ধি তার কাছে সম্পূর্ণ উপক্ষিত এবং তাদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে লাবণ্য চিন্তিত হতে থাকে যে ভবিষ্যৎ জীবনে তাদের পরিণতিটা খুব ভালো হবে না বা ভালো নয় বলে তিনি ভাবতে থাকেন ইতিমধ্যে ব্যারিস্টার অমিতের পূর্ব পরিচিত বা ব্যারিস্টার অমিতের বাগদত্তাও বলতে পারি এসে তিনি লাবণ্যের বাড়িতে উপস্থিত হন এবং ঘটনাচক্রের মাধ্যমে বোঝা যায় যে ব্যারিস্টার অমিত তাকে পূর্ব প্রতিশ্রুতি দিয়েছে বিবাহের জন্য লাবণ্যকে পূর্ব প্রতিশ্রুতি দিয়েছিল কেতকিকে পূর্ব প্রতিশ্রুতি দিয়েছিল বিবাহের জন্য তারপরে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে লাবণ্য শিলংয়েই থেকে যায় এবং ব্যারিস্টার অমিত আর কেতকি দেশে ফিরে আসে দেশে ফিরে আসার পর কে লাবণ্য বুঝতেই পারে যে যেহেতু কেতকি তার পূর্ব পরিচিত বাগদত্তা তাকেই সে বিবাহ করবে সেই মতো তাদের মধ্যে একটা সম্পর্ক দূরত্ব তৈরি হয় এবং দেশে ফিরে আসার পর ব্যারিস্টার অমিত কেতকিকে বিয়ে করে এবং শিলংয়ে একটি চিঠি পাঠায় লাবণ্যের কাছে যে তাদের সম্পর্কটা মধুর ছিল সেই মধুর সম্পর্কটা সে আর নষ্ট করতে চায় না এইভাবেই তাদের সম্পর্কটা যেন থাকে কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে যখন লাবণ্যকে ব্যারিস্টার অমিত ভালোবাসতো তাহলে লাবণ্যকেই তার বিয়ে করা উচিত ছিল কেতকিকে নয় কেতকিকে কথা দেওয়া হলেও তাকে বিয়ে করবে সেই প্রতিশ্রুতি দিলেও ভালোবাসতো যখন লাবণ্যকে তখন লাবণ্যকেই বিয়ে করা উচিত উচিত ছিল যেটা আমার একদমই ভালো হয় ভালো লাগেনি বা বলতে পারি আমার মন মতো হয়নি উপন্যাসটি যেখানে প্রেম প্রেমের সম্পর্ক একজনের সাথে গঠন গড়ে ওঠা উঠেছে কিন্তু বিয়ে হয়েছে বা জীবনসঙ্গিনী হিসেবে তিনি কেতকিকে বেছে নিয়েছে এটা ঠিক হয়নি ঠিক হয়নি বলেই আমার মনে হয় তাই আমার এই উপন্যাসটি একদমই পছন্দ হয়নি